শিক্ষাগত দিক থেকে আমি একজন চিকিৎসক হলেও চিকিৎসার সাথে সাথে আমি পড়াশোনা বা শিক্ষার জবকে পেশা হিসাবে বা জীবিকা হিসাবে গ্রহণ করেছি চিকিৎসা যেমন মানুষকে সুস্থ করে তোলে সে ঠিক সেইভাবেই শিক্ষা না থাকলে চিকিৎসার প্রসার বা পথ সঠিকভাবে প্রদান করা সম্ভব হয়ে থাকে না আমরা চিকিৎসা করতে গিয়ে প্রায়ই দেখে থাকি যে মানুষের মধ্যে চিকিৎসা সম্পর্কে সচেতনতার একটি বিশেষ অভাব দেখা যায় এ অভাবকে পরিপূরণ করার জন্য শিক্ষাকে এর হাতিয়ার করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অশিক্ষিত মানুষ কুচিকিৎসার দিকে বেশি পরিমাণে ঝুঁকে পড়ে এবং শিক্ষিত মানুষ চিকিৎসাকে তা বুঝে তার উপযুক্তভাবে ব্যবহার করে থাকে তাই শিক্ষা না থাকলে উপযুক্ত চিকিৎসা করার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে থাকে তাই শিক্ষা পেশার সাথে সাথে চিকিৎসা পেশাকে সা সাথে সাথে আমি শিক্ষাকে পেশা হিসাবে গ্রহণ করেছি এবং মানুষের মধ্যে চিকিৎসা সম্পর্কে ধারণার কো গ্রহণ করা এবং ধারণার পরি প্রসারে নিজেকে ব্রতী করে তুলেছি